আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি কোন দিকটা কেন আমাদের তো অনেক জায়গায় দোকান আছে তাহলে তুমি একটা কাজ করতে পারো তুমি আমাদের হুগলি সুপারমার্কেটে চলে আসবে হুগলি সুপারমার্কেটে যাবে ওখানে বলবে অনেক ভ্যারাইটিস জামাকাপড় এসছে কি কি পছন্দ কর কি নেওয়ার আছে তোমার সব সব পেয়ে যাবে সব পেয়ে যাবে ডিজাইনার লেহেঙ্গা তোমার হ্যাঁ ডিজাইনার লেহেঙ্গা ঐশ্বর্যা স্টাইল ক্যাটরিনা স্টাইল সব পেয়ে যাবে তোমার গায়ে হলুদের যে শাড়ি পাওয়া যায় ওই শাড়ি থেকে শুরু করে মেহেন্দির শাড়ি তোমার তোমার হানিমুনের জামা জামা কাপড় জিন্স ক্রপ টপ আর হট প্যান্ট অবধি সব অ্যাভেলেবেল আছে আমাদের হুগলি সুপারমার্কেটে কম বলতে গেলে আমাদের রিজেনবেল প্রাইস আমাদের সুপার হুগলি সুপারমার্কেটে রিজেনবেল প্রাইস আছে না দাম বেশি থাকবে না দাম যেমন কাপড় ওরকম দাম কোয়ালিটির উপরে দাম আছে ঠিক আছে কোয়ালিটির উপরে আমাদের দাম সে ঠিক আছে তুমি চলে আসো না আমি বেশি জামা কাপড় হলে আমি হোলসেল রেটে করে দেবো কমিয়ে দেবো কিন্তু মানে এক পিস করে নিলে তো ওরকম রেটে দেওয়া যায় না না আমাদের তো নিজেই পোষাবে না কেন আমাদের কোয়ালিটির ওপরে দাম আছে আমাদের লো কোয়ালিটি না সব সব মানে ব্র্যান্ডেড কাপড় জামা কাপড় পুরো কটনের ওপরে ভালো ওয়ার্কিং করা তুমি হুগলি কাউকে বলবে হুগলি পৌঁছে বলবে হুগলি সুপারমার্কেট ঠিক আছে হুগলি সুপারমার্কেট হ্যাঁ হ্যাঁ ওকে ওকে হ্যাঁ